সরকারি প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য রূপশ্রী নামে একটি উদ্যোগ নিয়েছে যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে করা যায় এই প্রকল্পের আওতায় একহাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পঁচিশহাজার দেওয়া পরিবারগুলিতে দেওয়া হয় যাদের বার্ষিক আয় রুপির থেকে কম হয় তাদের মেয়ে বিয়ের সময় দেড় লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে খাদ্যসাথী প্রকল্পের অধীনে নির্দিষ্ট করা হয়েছে কোনো পরিবার প্রত্যেক মাসে কত করে চাল এবং গম পাবেন ভর্তুকির মাধ্যমে নামমাত্র মূল্যে বা প্রায় বিনামূল্যে সাধারণ মানুষ পাবেন দু টাকা কিলো চাল এবং গম পাশাপাশি অন্যান্য সামগ্রীও পাওয়া যাবে বাজারের চাইতে অনেক স্বল্পমূল্যে স্বাস্থ্যসাথী কার্ড নামে পরিচিত এই কার্ড দেখানোয় হাসপাতাল এবং নার্সিংহোম থেকে পাওয়া যাবে বিভিন্ন সুবিধে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক পরিবারের ছোট বছরের পাঁচ লক্ষ টাকা বীমার আওতায় আনা হয়েছে রাজ্যের যেকোনো বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা করানোর সুযোগ মিলবে এর মাধ্যমে সবুজসাথী প্রকল্প চালু হবার পর থেকে নবম থেকে দশম শ্রেণীর ছাত্রদের বিনামূল্যে সাইকেল দেওয়া হচ্ছে সবুজসাথী প্রকল্প কথার অর্থ হল শিক্ষার্থীদের সঙ্গী সবুজ কথার অর্থ গ্রীন যা শিশুদের সঙ্গে জড়িত এবং সাথী কথার অর্থ ফ্রেন্ড লক্ষীর ভান্ডার লক্ষীর ভান্ডার যোজনা চালু করেছে যাতে পরিবারের প্রধানদের মৌলিক আয়ের সহায়তা প্রদান করা যায় এই স্কিমের মাধ্যমে সরকার সাধারণ শ্রেণীর পরিবারকে প্রতি মাসে পাঁসশো টাকা এবং এসসি এসটি পরিবারকে প্রতি মাসে হাজার টাকা প্রদান করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় ষোলো কোটি পরিবার এই প্রকল্প থেকে উপকৃত হবে কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার আঠারো বৎসরের আগে তাদের মেয়েদের বিবাহের ব্যবস্থা না করে এবং এইসব প্রকল্পগুলি থেকে আমরা যথেষ্টভাবে উপকৃত হচ্ছি এছাড়াও আমাদের সমস্ত এছাড়াও আমাদের সমস্ত আশেপাশের লোকজনও খুব উপকৃত হচ্ছে